আমার অনেক রকমের বাগান আছে যেরকম সবজির বাগান ফুলের বাগান আমি অনেক রকমের শাক সবজি বা ফুল লাগাতে পছন্দ করি এবং তাদের পরিচর্যা করতেও অনেক পছন্দ করি যেরকম সকালে উঠে ওদেরকে জল দেওয়া দেখাশোনা করা যেমন সবজির মধ্যে কোনো পচা সবজি থাকলে সেগুলোকে ফেলে দেওয়া সা টাইম মতো সার দেওয়া বা গ্রীষ্মকালে তিনবেলা করে জল দেওয়া আর শীতকালেও তিন সেরকম জল দিতে হয় যেরকম সকাল সন্ধ্যে বা দুপুর টাইমটাও জল দিলে একটু ভালো হয় আর বর্ষাকালে তো সেরকম জল দেওয়ার খুব একটা দরকার পড়ে না কারণ বর্ষাকালে তো সবসময়ে বৃষ্টি হতে থাকে যখন যখন টানা দু তিন দিন বৃষ্টি না হয় তখন মাঝখানে এক দিন জল দিয়ে দিলে ভালো হয় জল বা সার দিলে ভালো হয়

আমার স্বামী তখন গাছগুলোর দেখাশোনা করে বা যখন আমরা পরিবার মিলে কোথাও বেড়াতে যাই যখন কেউই বাড়িতে থাকে না তখন আমরা আমাদের পাশের বাড়িতে বলে যাই যে টাইম মতো একটু জল দিয়ে দেওয়া বা একটু দেখাশোনা করা বা যেন কোনো ছাগল টাগল এসে গাছগুলোকে না খেয়ে নেয় সেগুলো যাতে একটু দেখে তো সেটা বলে যাই এরকম করেই আমরা আমাদের গাছের পরিচর্যা করে থাকি